আমাদের পশ্চিমবঙ্গের ধর্মীয় ও ঐতিহ্য ও মন্দির ও মঠ ও আশ্রমগুলির মধ্যে সব থেকে হচ্ছে বেলুড় মঠ বোলপুর শান্তিনিকেতনের মঠ ধর্মীয় স্মৃতির সঙ্গে যুক্ত আছে দক্ষিণেশ্বরের কালীবাড়ি তারাপীঠ কালীঘাট ধর্মীয় মঠ এখানের মধ্যে তা ছাড়া যেমন হচ্ছে আমাদের দীঘাতে যেমন হচ্ছে জগন্নাথদেবের মন্দির সেটিও একটি ধর্মীয় মঠের সাথে রূপান্তরিত হতে চলেছে এবং পশ্চিমবঙ্গের পর্যটন যেমন এই সব জায়গাগুলিতে অনেক অনেক পরিমাণ ঘুরতে আসে দেশেরও মানুষ আসছে বা দেশের বাইরেরও মানুষ এসে এই পর্যটন কেন্দ্রগুলি ঘুরছে আস্তে আস্তে যেমন কলকাতাতে দক্ষিণেশ্বরে এখানে দেশীয় বিদেশীয় মানুষরা আসছে এবং এখানে অনেক সিনেমারও শুটিংয়ের সঙ্গে যুক্ত আছে যার ফলে মন্দির অনেক উন্নত এবং মন্দিরের পরিকাঠামো আরও উন্নত পর্যায়ে যাচ্ছে যেমন কালীঘাট এ ভাবেই দেশে বিদেশে মানুষরা আসছে এবং এটি একটি ধার্মিক জায়গা তাছাড়াও যেমন মায়াপুর নবদ্বীপ এটাও একটা ধর্মীয় স্থান এবং এটাকে নিয়ে অনেক পর্যটন ঘিরে গড়ে উঠেছে